হ্যাঁ কী রে হ্যালো আরে ওই যে সিএ এক্সামটা তো তো ক্লিয়ার হয়ে গেল

আরে এই যে ওই ন তারিখ সেপ্টেম্বরে যে পেপারটা ছিলো না ও না ভাই এবার ওটা পারবো না একটু সমস্যা হয়ে গেছে ফ্র্যানচাইসি পড়ে গেছে তো সেই জন্য ওটা হচ্ছে না মানে সেই জানুয়ারিতে একেবারে দেবো ভাবছি হুম হুম হ্যাঁ ম্যাথ লগুলো ঠিকঠাক বেরিয়ে গেছে এবার অ্যাকাউন্টসটা বাকি আছে

হ্যাঁ হ্যাঁ তো অ্যাকাউন্টসের কী রকম আসবে একটু যদি বলতে পার্টি ভালো হতো মানে কী রকম সাবজেক্টটা

হ্যাঁ হ্যাঁ সি এর কোশ্চেন তো একটু ওই রকম করে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আর না এমনিও এটা সেকেন্ড অ্যাটেম্পট চলছে তো হুম ঠিক আছে ভাই হুম ঠিক আছে হ্যাঁ ভাই ঠিক আছে টাটা